হ্যালো হ্যাঁ বলছি দিদি আপনার কি কাপড়ের দোকান আছে তা এখন কি শীত এখন কি শীতের পোশাক তুলেছেন কী কী পোশাক তুলেছেন একটু বলুন দেখি বলছি শাল তুলেছেন কি শীতের জন্য কেমন ধরনের শাল তুলেছেন

আমার একটু ডিজাইন শাল লাগবে মানে বেশ কাম ওই ওল্ড মডেলের কিন্তু বেশ কাজ করা থাকবে বেশ পুরনো মডেলের কিন্তু কাজ করা তা দামটা কত সাড়ে চারশো টাকা কিন্তু আমি তো আগে একটা দোকানে নিয়েছি তো তিনশো টাকায় ওটা আপনি দামটা বড্ড বেশি বলছেন না না না আমি এই তো এনেছি তো গতকাল এনেছি ওটা সাড়ে তিনশো টাকা আপনি সাড়ে চারশো টাকা বলছেন একই মালে আপনার এই মাল আর ওই মাল তো প্রায় একই দেখতে তো অথচ আপনি দামটা না না একই কাপড় আপনি দামটা বড্ড বেশি বলছেন দিদি আপনি কত দেবেন বলুন ঠিকঠাক দাম বলুন তাহলে যদি আমার ইচ্ছা হয় নেব না ইচ্ছা হয় না নেব তাহলে তুমি আমার চেনাশোনা বলেই তো সেই কারণে তোমার কাছে গিয়েছি যাতে অন্যান্য দোকানদারের থেকে আরও দশ টাকা কুড়ি টাকা কম নাও তারপরে তো ভালো লাগে মাল কিনতে তোমার দোকান থেকে এ বললে হবে না এবার আপনি ঠিকঠাক দাম বলুন যদি আমার ভালো লাগে তাহলে নেব নাহলে নেব না

তা আমি লাস্ট লাস্ট একটা দাম বলব যদি আপনার ভালো লাগে আপনি দেবেন না হলে দেবেন না তিনশো সত্তর টাকাই দেবো এবার বলুন আপনি দেবেন কি না